কি ব্যাপার গাড়ি কখন ছাড়বে আমার তো দেরি হয়ে যাচ্ছে আছ কতক্ষণ লাগবে তালে কি করবো আমি কি অন্য গাড়িতে যাবো না সারাবে কত টাইম লাগবে কত টাইম আমার তো ওদিকে ডিউটি দেরি হয়ে যাচ্ছে অনেক টাইম লাগবে কতক্ষণ ওয়েট করবো দেখুন তাড়াতাড়ি যাতে হয় আমার ডিউটি দেরি হয়ে যাচ্ছে সেরম দেখি একটু ওয়েট করি নাহলে আমারও অন্য গাড়িতে যেতে হবে

তাহলে যেতে হবে আমি ঘর খুঁজছি দেখবি তাড়াতাড়ি গাড়ি ব্যবসা করববে